আমার স্কেচিং করতে গেলে সবথেকে বেশি পছন্দের স্কেচটা হলো পেন্সিলের স্কেচ পেন্সিলের স্কেচ দিয়ে খুব সুন্দর একটা ছবি স্কেচ করা যায় আর ওই যে পেন্সিলের স্কেচটা হলো দেখতেও খুব সুন্দর লাগে স্কেচটা হলো যেমন নানান ধরনের আমরা মানে কোনো পেন্টিং করলাম পেন্টিংয়ের সময় পেন্টিংয়ের কালার থেকে সব থেকে বেশি স্কেচটা হয় স্কেচটা করলে একটু ভাল লাগে দেখতে স্কেচটা পেন্সিলের স্কেচটা সব কিছুতেই ব্যবহার হয় আর বেশি মানে আমার সব কিছু পছন্দ হলো স্কেচ পেন্সিলের স্কেচ দিয়ে নানান ধরনের ড্রয়িং করা যায় স্কেচ করা যায় বা পেন্সিলের স্কেচ দিয়ে কিছু যেমন কিছু ভুল হলে স্কচ স্কেচ করতে গেলাম স্কেচটা বাইরে চলে গেল আবার এই স্কেচটাকে আমরা বুঝতেও পারি এমন পেন্সিলের স্কেচটাও হল যে মোঝা যায়